হ্যাঁ আমি যখন নার্সারিতে পড়ি তখনই আমার বাবা মা আমাকে ড্রয়িং স্কুলে ভর্তি করান আমি তখন থেকেই আঁকা শিখি তো আমার আঁকাতে পারদর্শী হতে আমার বাবা মা সাহায্য করেছেন কারণ তারাই আমার এই আঁকাতে আগ্রহী করতে করিয়েছে আমাকে আঁকা এমন একটা জিনিস যে আপনার আপনাকে মনে হয় যে আমি আপনি সত্যি কিছু আপনি একটা শিল্পী যে আঁকা জানে আঁকা আঁকার মেলারকম কোর্স আছে ছে আঁকার মেলারকম কোর্স আছে আপনি যে কোর্স যে কোর্স করবেন তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেই কোর্সটা করবেন আঁকার আমাদের এইখানে আঁকার স্কুল আঁকার আর কর্মজীবনে আঁকার স্কুল তো মেলাই আছে যেখানে ছোট বাচ্চা থেকে বড়রাও সেখানে আঁকা শেখে মেলা শিল্পও আছে আঁকা আঁকা এমন একটা জিনিস যে আপনি সেটাকে নিয়ে আপনি যদি নিজের ভবিষ্যৎ টা নিয়ে ভাবেন তো আপনার ভবিষ্যতেও আঁকা আপনার খুব আপনার কেরিয়ার করতেও আঁকা আপনার অনেক সাহায্য করবে কোনো কিছুই মানে আপনার যেই আপনি যেই যেই কাজেই আপনি পারদর্শী হন কেন সেটা আঁকা হোক বা অন্য কিছুই হোক তো সেই জিনিসটা নিয়ে আপনি যদি লেগে থাকেন তো সেই জিনিসটা আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে আমার আমার যেহেতু আমি যেহেতু একটা ড্রয়িং করি শিখেছি আমি এখন অনেকটাই পারদর্শী তো আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনও বিভিন্ন রকমের চেষ্টা করছি যাতে আমি আপনার আমার ড্রয়িংটাকে আরও উন্নত করতে পারি এবং সবাইকে যেন আমার ড্রয়িংটা ভালো লাগে তো আমি বিভিন্ন কম্পিটিশনে আমি আমি অংশগ্রহণ করি আমি ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলেও গিয়েছি আমার ড্রয়িং ড্রয়িংয়ের আমার ড্রয়িংটা প্রদর্শন করার জন্য তো এগুলোই আমার প্ল্যানিং চলছে আমার ড্রয়িং নিয়ে